রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন যাবৎ বাচি তাবৎ শিখি ঠিক সেই রকমই আমাকে অনেক কিছুই শিখতে হয়েছিলো আজকের থেকে বেশ কয়েক বছর আগে আমি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতাম সেসময় আমার সহকর্মী একজন ছিলেন যার গা দিয়ে প্রচন্ড দুর্গন্ধ বেরতো এবং সেই দুর্গন্ধের অতিষ্টে আমি তো শুধু নয় আশপাশের প্রত্যেক সহকর্মীরাই চরম হারে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম সেই দুর্গন্ধে সেই দুর্গন্ধের চোটে ওখানে টেকাটা আমাদের দায় হয়ে উঠেছিলো বহুবার তাকে বলার পরেও তার গায়ের থেকে দুর্গন্ধ কোনোদিনও কোনোভাবেই কমাতে পারি নি জানি না সে আদৌ স্নান করে কি না বা কি কারণে তার গা দিয়ে এমন দুর্গন্ধ দুর্গন্ধ মানে কি একদম পচা পচা দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ গায়ের দুর্গন্ধ জামা কাপড় ধোয় না তার দুর্গন্ধ সব দুর্গন্ধ মিলেমিশে একদম একাকার একটা পরিস্থিতি আর তার উপরে যদি শীতকাল পড়ত শীতকালের সময় তো আমাদের প্রাণ প্রায় ওষ্ঠাগত সেই অবস্থায় ওকে আমরা বহুদিন ধরেছি এবং বহুবার করে ওকে অনুরোধ আকুতি মিনতি সব কিছু করেই বলেছি যাতে ও প্রতিদিন স্নান করে এবং জামা কাপড়গুলো ধোয় তবুও সে ওটা কিচ্ছুভাবে কিচ্ছু করতো না অগত্যা আমি সুনীল সুভাষ মিলে একটা বুদ্ধি খাটালাম বুদ্ধিটা কী রকম যে ওকে একদিনকে ধরে আমরা গরম জল ঢেলে দিবো গরম জল ঢেলে ও ওর গায়ে সাবান ঘষে স্নান করিয়ে দেবো এবং তার পরবর্তীতে হয়তো ঠিক হবে য যথা ভাবনা তথা কাজ তুললো ঝোলা চললো ভোলা ব্যস ওকে ধরে আমরা স্নান করালাম স্নান করিয়ে নিয়ে ওকে সাবান টাবান ঘষে দিলাম পরবর্তীতে ওর গায়ে কিছুটা সে পারফিউম বা বডি স্প্রেও মাখিয়ে দিয়েছিলাম যার জেরে ওর গায়ের দুর্গন্ড গন্ধটা কিছুটা কমেছিলো এবং আমরা তারপরের থেকে শান্তি মতন ভাবে কাজ করতে আবার শুরু করলাম